উত্তর ভারতে ভাষা আলাদা দক্ষিণ ভারতের ভাষা আলাদা উত্তর ভারতের খাদ্য আলাদা দক্ষিণ ভারতের খাদ্য আলাদা উত্তর ভাল ভারতের পোশাক আলাদা দক্ষিণ ভারতের পোশাক আলাদা ও উত্তর ভারতের আবহাওয়া আলাদা দক্ষিণ ভারতের আবহাওয়া আলাদা